হ্যাঁ আমি এমন একটি জায়গায় ভ্রমণ করেছি যা সম্পূর্ণ রূপে আমার প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে আমি দীঘাতে গিয়েছিলাম সেইখানে আমার চার পাঁচ বার যাওয়া হয়ে গেছে আরও যাওয়ার ইচ্ছে হয় পুরীর সমুদ্র থেকে দীঘার সমুদ্রের সৌন্দর্য দ্বিগুণ দীঘায় সমুদ্রের ঢেউ যখন পাথরে আছড়ে পড়ে তখন তা দেখতে খুব ভালো লাগে দীঘার সামুদ্রিক মাছটা খুব ভালো পাওয়া যায় তাই সেই সেটা খেতেও ভালো লাগে এছাড়া দীঘার সমুদ্রে স্নান করাটাও খুব মজার তারপর ডাবের জল খাওয়ার ডাবের শাঁস খাওয়া খুবই ভালো লাগে আর দু দিন ছুটি পেলে কাছাকাছি এই দীঘা যাওয়া খুব ভালো বলে মনে হয় আর খুব কম খরচে যাওয়াও যায় তাই যতবার যাই ততবার মনে হয় আরও গেলে ভালো হয়